হ্যাঁ বলুন ও ও দাদা ভুল হয়ে গিয়েছে আরও যেয়ে লাগিয়ে দেবো হ্যাঁ দেখ দেখ হ্যাঁ দেখব যাকে করি তারপর ও দাদা ভুল হয়ে গিয়েছে মানে আরও ফিটিং করে দেবো আর কি যবে বলবেন সেদিনে যাব আর কি হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ ঠিক আছে